আমার এলাকায় সবথেকে বড় যে ধর্মীয় উৎসবটি পালন হয় সেইটি হলো গাজন উৎসব কারণ এখানে গাজন উৎসবটি এতটাই ভালো করে পালন করা হয় যে আমাদের এলাকা ছাড়াও সামনাসামনি যে এলাকাগুলো থাকে তারাও কিন্তু আসে তা আমাদের এখানে গাজন উৎসবটি অনেকদিন ধরে চলে মিনিমাম পাঁচদিন ধরে চলে প্রথম দুদিন শুধুমাত্র ভোক্তাদের কাজ থাকে কিন্তু দ্বিতীয় দিন থেকে তিনদিন অবধি যে কাজগুলো হয় সেগুলো কিন্তু খুব তোড়জোড়ে হয় এবং সবাই খুব আনন্দ করে এতটাই আনন্দ করে যে তারা ভুলেই যায় যে তাদেরও ঘর বাড়ি আছে বলে রাত রয়ে যায় রাতে তারা মন্দিরেই রয়ে যায় অনেকে এমনকি আমিও মন্দিরেই রয়ে যাই তা আমাদের প্রথমে যেটা হয় গাজন শুরু হবার দিনে তো সেই দিন সবাই একসাথে ভোক্তা হলো ভোক্তা হয়ে সবাই মন্দিরে থাকে যারা যারা হয় তার পরে তাদের একটা স্নান হয় স্নানের সময় শিবের জন্য আকন্দ ফুলের মালা গাঁথতে হয় এছাড়াও নানা রকমের ফুলের মালা গাঁথতে হয় কলকে ফুলের মালা গাঁথতে হয় ধুতরো ফুলের মালা দিতে হয় তো এই রকম মালা টালা গেঁথে তাদেরকে দিয়ে আসা হয় তাদের ঘরের যারা থাকে তারা যেয়ে দিয়ে আসে এর পরে মাঝের দিন আমাদের ওখান থেকে গাজনের ওখান থেকে একটা দল তৈরি করা হয় সেইখানে কেউ শিব কেউ গৌরী এই রকম বাঘ এরকম নানা রকমের সাজে নানা রকমের সেজে তারা ওখানে কিন্তু নেচে বেড়ায় মানে আমাদের এলাকাটা পুরোটাই কিন্তু তারা ঘুরে বেড়ায় তো সেইটা হয়ে যাবে এই রকম ছোটোখাটো অনেক রকমের অনুষ্ঠান কিন্তু ওই সময়ে লেগে থাকে এছাড়াও যেটা হয় সেটা হয় যে আমাদের বাইরের এলাকা থেকে তাদের যে একটা মন্দির থাকে সেই মন্দির থেকে সবাই আসে এসে আমাদের মন্দিরে একটা অনুষ্ঠান করে মানে এরকমও হয় যে আমাদের মন্দির থেকেও আবার পাঁচটা মন্দির আমরা ঘুরতে যাই ওই ভোক্তাদেরকে নিয়ে তো এই রকমভাবে গাজন উৎসবটি কিন্তু আমাদের এখানে পালন হয় সবথেকে বেশি করে